আমাদের বর্ধমানের অনেকগুলি ঐতিহ্যবাহী খাবার আছে যেগুলো শুধুমাত্র বর্ধমান নামেই কিন্তু বিখ্যাত তার মধ্যে যেটা হল আমাদের বর্ধমান শহরের প্রধান হল মিহিদানা এবং সীতাভোগ এই মিহিদানা এবং সীতাভোগ যেগুলো গাওয়া ঘিয়ের তৈরি হয়তো মিহিদানা সীতাভোগ আপনারা বর্ধমান ছাড়াও অনেক জায়গাতেই পাবেন অনেক বিয়েবাড়িতেই মিহিদানা সীতাভোগ এখন মাস্ট হয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে যেটা আমাদের বর্ধমানের ঐতিহ্য সেই মিহিদানা এবং সীতাভোগ সেটা পেতে গেলে আপনাকে বর্ধমানেই আসতে হবে সেটা স্পেশালি গাওয়া ঘিয়ের তৈরি হয় এবং আরও উপাদান থাকে যেগুলো আমরা হয়তো জানি না আমরা তো শুধু খাই আমরা তো আর তৈরি করি না তো সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় তো সীতাভগ মিহিদানা বর্ধমানে বিখ্যাত এছাড়াও আছে শক্তিগড়ের ল্যাংচা যেটা আমাদের বর্ধমান জেলায় বর্ধমান শহর থেকে মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার দূরে শক্তিগড় তো সেই শক্তিগড়ের ল্যাংচা হচ্ছে বিখ্যাত সবাই একনামে চেনে যে শক্তিগড়ের ল্যাংচা সেটাও গাওয়া ঘিয়ের ঘিয়ের তৈরি এছাড়াও আছে ছোটখাটো কিছু কিছু খাবার যেমন মন্ডা আমাদের নিগন বলে একটা এলাকা আছে সেই জায়গার মন্ডা বিখ্যাত সে ওটা ছাড়াও আরেকটা আছে আমাদের বড়া চৌমাথা যেখানকার মন্ডা কিন্তু বিখ্যাত আরেকটা আছে সেটা হল মানকরের কদমা মানকরে কদমা আমাদের বর্ধমান জেলায় মানকর পড়ে তো সেই মানকরে কদমাও কিন্তু বিখ্যাত যেটা বিভিন্ন পুজোয় আরে কাজে লাগে তো এরকমই প্রচুর প্রচুর ধরনের খাবার আছে যেমন আরেকটা আছে আমাদের বর্ধমানের খাবারের মধ্যেই যেটা পড়ে সেটা হলো শস্যর মধ্যে পড়ে শস্য হল ধান তো আমাদের বর্ধমান জেলা ধানের জন্য বিখ্যাত এবং বর্ধমান জেলা আরেকটা ধানের জন্য সবথেকে বিখ্যাত সেটাকে বলা হয় গোবিন্দভোগ ধান সেই গোবিন্দভোগ ধান হচ্ছে আমাদের বর্ধমানের দামোদরের এলাকাবর্তী এলাকায় খুব বেশি পরিমাণে চাষ করা হয় তো এইগুলি আমাদের বর্ধমানের ঐতিহ্যবাহী খাবার